হ্যালো হ্যাঁ বলছি যে আজকের আমার একটা পার্সেল আসার কথা ছিলো ওটা কি আপনি কি আনতে পারবেন আজকেরে কি পার্সেলটা দিতে পারবেন তাও মানে পনেরো কুড়ি মি কুড়ি মিনিটের আগে না একটু পরে হতে পারে তাও অর্ডারটা কারণ একটু আমার খুব এমার্জেন্সি ছিলো আজ আচ্ছা ঠিক আছে বলছি যে আমি ক্যাশ ডেলিভারিই করতে পারবো কিন্তু কারণ আমার কাছে অনলাইন নেই হ্যাঁ হ্যাঁ বুঝেছি কিন্তু ঠিক আছে অনলাইনটা তো আমি আমার কাছে মেন কথা আমি এখন ব্যবহার করি না অনলাইনটা ক্যাশ টাকার অনেক না আমি ওই সব কিছু করি না ইউস তাও আপনি আসুন আমি দেখছি ক্যাশ অন ডেলিভারি কারণ আমি ওটা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম আর যদি হয় যদি হয় ঠিক আছে ঠিক আছে আপনি আসুন তাহলে এসে আমাকে কল করবেন তাহলে আমি সেই বুঝে রিসিভ করে নেবো অর্ডারটা ঠিক আছে ঠিক আচে থ্যাংক ইউ রাখছি